আমি কুড়ি ডিসেম্বর দীঘা বেড়াতে যেতে চাই আমার সঙ্গে আমার পরিবারের ছজনও যাবেন তার জন্য একটা বাস ভাড়া করতে চাই বাসের ভাড়া কত পড়বে একটু জানাবেন আমাকে